স্কুলে আমার প্রিয় বিষয় ছিল খেলাধূলা এবং দৌড়ানো এবং এমনকি খেলতে আমি খুবই পছন্দ করি যেমন আমাদের গ্রামের দিকে স্কুলে নানা ধরনের খেলা রয়েছে এবং স্কুলে টিফিনের সময় বা স্কুল যাওয়ার সময় স্কুল গিয়ে ক্লাস শুরু হওয়ার আগে আমরা বন্ধুরা মিলে স্কুলে নানা ধরনের খেলা খেলতাম যেরকম ফুটবল ক্রিকেট খেলতাম এবং স্কুলে গিয়ে দৌড়াদৌড়ি স্কুলের মাঠের চারপাশে দৌড়ানো এ সবই আমার খুবই প্রিয় ছিল এবং দৌড়ালে শরীর ঠিক থাকে এবং স্বাস্থ্যের দিক থেকে নানা রকম ভালো হয় এবং স্বাস্থ্য ঠিক থাকে ফিটনেস ঠিক থাকে তার জন্য আমি খেলাধূলা এবং দৌড়ানো আমার খুবই প্রিয় ছিল